সাশ্রয়ী মূল্য বেড়ে যাওয়ার কারণে আমাদের নিকটবর্তী শহরগুলোতে অনেকটাই চাপের হয়ে গিয়েছে তার কারণে মানে এতটাই সাশ্রয়ী মূল্য বেড়ে গিয়েছে যে চাকরির ক ক মানে চাকরিটা অনেক কমে গিয়েছে চাকরি পাওয়া এখন যাচ্ছে না শিক্ষাব্যবস্থা ক্ষেত্রেও মানে খুব একটা সাশ্রয়ী মূল্যটা প্রভাব পড়েছে এরা এত সাশ্রয়ী মূল্য মানে বেড়ে গিয়েছে যে মানে সবারই ক্ষেত্রে সেই স্ মূল্যটাকে দেওয়া সম্ভব হ হচ্ছে না এবং মানে অভাবটা এখন অনেকটাই বেড়েছে তার কারণে এ মানে সাশ্রয়ী মূল্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যেতে তাদের খুব মানে কষ্ট হয় বা মানে অভাব বোধ করে এরকম একটা সময়ে যে এতটা সাশ্রয়ী মূল্যটা এতটাকে এতটাই প্রভাবিত করেছে যে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যটা খুবই কষ্টের হয়ে পড়েছে